আমি ছোটো থেকে অনেক বিজ্ঞানী নাম এবং নাম পড়েছি এবং স্কুল কলেজে উঠেও অনেক বিজ্ঞানী বিষয়ে জেনেছি এবং তাদের বিষয়ও পড়েছি এবং তার থেকেও আমি বড় হয়ে যখন জানতে পারি যে বিজ্ঞানীদের অনেক কিছু আবিষ্কার করেছে এবং তার থেকে আমার দুজন বিজ্ঞানী বিজ্ঞানীর নাম মনে আছে এখন এখন এ পি জে আবদুল কালাম আর দুই হলো আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আছে সেটা আবিষ্কার করেছিলেন একদিন তিনি বাগান বাগান বাড়িতে হাঁটছিলেন এবং সেই সময় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে গাছও কথা বলে এবং সেই জন্যে এবং তিনি গাছের প্রাণ আছে সেটা তিনি আবিষ্কার করেছিলেন বা ওরকম প্রমাণ করেছিলেন এবং আব্দুল কালাম তিনি ভারতের পরমাণু পরমাণু বিজ্ঞানী ছিলেন এবং তিনি আমাদের দেশের রাষ্ট্রপতিও ছিলেন